আমার প্রিয় ঋতু হচ্ছে শরৎ ঋতু এই ঋতুটি আমার কাছে অনেকটাই প্রিয় কারণ এই ঋতুতে চারিদিক খুব পরিবেশ আমাদের মনোরম হয়ে থাকে এই ঋতুতে আকাশ হয়ে যায় পেঁজা তুলোর মতো দেখতে তাছাড়া চারিদিক ভরে ওঠে মাঠ ঘাট কাশ ফুলেতে এই সময় আবহাওয়া থাকে খুব সুন্দর মনোরম এই সময় হিন্দু ধর্মের দুর্গাপুজো মুসলিমদের ঈদ মহরম আরও সেসব অনেক কিছু অনুষ্ঠান হয়ে থাকে এই সময় আবহাওয়া যেমন খুব সুন্দর থাকে চারিদিকে পরিবেশও থাকে অনেকটাই শান্তশিষ্ট এই সময় প্রকৃতি যেন সেজে ওঠে নতুন এক রূপে সেই জন্য এই ঋতুটি আমার কাছে অনেক পছন্দের